আমি টিভিতে মার্শাল আর্ট দেখে নিজেকে খুবই অনুপ্রাণিত করেছি বর্তমান দিনে ছেলে হোক মেয়ে হোক সকলকেই মার্শাল আর্ট শেখা দরকার নিজেকে রক্ষা করার জন্য কেন মেয়েরা এখন বিভিন্ন জায়গায় একা একাই বেরোতে হচ্ছে টিউশনি পড়তে ইস্কুলে যেতে বা নিজেদের কাজকর্ম করতে কখনো কখনো ছেলেরা মেয়েদেরকে উত্যক্ত করে তখন মার্শাল আর্ট শেখা থাকলে নিজেকে রক্ষা করার জন্য খুবই সেটা ভালো হয় ছেলের ক্ষেত্রেই হোক আর মেয়ের ক্ষেত্রেই হোক মার্শাল আর্ট শেখা থাকলে নিজেকে রক্ষা করা যায় এই বিষয়ে আমি টিভির কাছ থেকে যে সমস্ত মার্শাল আর্ট দেখেছি তাতে নিজেকে অনুপ্রাণিত করেছি ও প্রভাবিত করতে করতে পেরেছি মেয়েকেও বলেছি ছেলেকেও বলেছি নিজেকে রক্ষা করার জন্য অন্তত মার্শাল আর্টটা শিখে রাখ ভবিষ্যতেও কাজে দেবে আর নিজেরা নিজেরা নিজেদের রক্ষা করতেও পারবি আমার এই কথা বলাতে ছেলে মেয়ে দুজনেই এখন মার্শাল আর্ট শিখছে